আমি দশ পনেরো দিন আগে বাজার কলকাতা থেকে একটা কুর্তি কিনেছেলাম কুর্তিটার রঙটা খুবই সুন্দর এবং মিষ্টি দেখতে বাড়ির সকলেরই কুর্তিটা খুব পছন্দ হয়েছে এবং আমার বন্ধু বান্ধবীরাও বলছিলো যে আমি কুর্তিটা কোথা থেকে কিনেছি আমি তাদেরকে ঠিকানাটা দিই কিন্তু তারা বলে আমাকেই নিয়ে যাবে সেটা কিনতে তো আমরা গেছিলামও সবাই মিলে চার পাঁচজন বান্ধবী সেই কুর্তিটা কিন্তু পাইনি ওখানে তবে তার মতোই অনেকগুলো কুর্তি পেয়েছিলাম যদিও তাদের সেটাই পছন্দ বলে আমরা সেখানে বলে এসেছি যে সেই একই কুর্তি যদি আবার আসে তাহলে আমাদেরকে যেন জানান দেয় আর কুর্তিটা গরমে পড়ার জন্য খুবই ভালো